আমার জীবনে এরকম একটি লক্ষ্য একদিন এসে উপস্থিত হয়েছিলো যেদিন আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো ছিল এবং সেটি বেশ বড়ো করে হয় মানে আমার পাড়ার লোক কিছু আত্মীয় স্বজন সবাইকে আমাদের বাড়িতে নিমন্ত্রিত ছিলেন তারা সাথে ছিল আমার সন্তানের পরীক্ষা তো সেক্ষেত্রে তাকেও সমস্ত ভাবে গুছিয়ে দিয়ে খাবার দিয়ে তাকে তার বিদ্যালয়ে পাঠানো এবং নিজের বাড়িতে ভোগ রান্না করা সাথে নিমন্ত্রিত তারা সবাই চলে এসছেন পুজোর জোগাড় করা এটি আমার ক্ষেত্রে একটি নির্দিষ্ট সময়সীমাও আমার ক্ষেত্রে দেওয়া ছিল সেটা হচ্ছে কিছু ঘন্টা হয়তো তিন থেকে চার ঘন্টা আমার জন্য ছিল এর জন্য আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে নিজেকে শান্ত রাখার চেষ্টা করেছিলাম অনেক বেশি পরিমাণে এবং ভগবানের উপর ভরসা রেখে আমি নিজের কাজ করে গেছি কোনো রকম যেগুলো আমার জীবনে অসুবিধার সৃষ্টি করতে পারে বা সেই সময়ে আমার কাছে যেগুলো অসুবিধার সৃষ্টিজনক কিছু ছিল সেগুলোকে আমি অত গুরুত্ব দিইনি আমি শুধু নিজের লক্ষ্যেই স্থির ছিলাম যে আমাকে এই সময়ের মধ্যে এই কাজটা এই রান্নাগুলো করতেই হবে আমার ছেলেকে আমাকে ছেলেকে মেয়েকে আমাকে রেডি মানে তৈরি করে দিতে হবে তৈরি করে তাদেরকে আমাকে নিজেদের বিদ্যালয়ে পাঠাতেই হবে এই ধারণাগুলো যখন আমি আমার মনে চোখের সামনে দেখতে পাচ্ছিলাম যে এগুলোই আমি করবো এগুলো আমার চোখের সামনে পরিষ্কার হয়ে উঠেছিলো তখন চারপাশে যতই চাপ থাকুক না কেন যতই যে আমাকে কিছু বলুক না কেন সেগুলো আমার জন্য কোনো গুরুত্ব দেয়নি

এবং সেদিনও পেয়েছিলাম এভাবেই সেই দিনটি আমি অতিবাহিত করেছি এবং দুই দিক সামলে দুই দিক কেন অনেকগুলি দিক একসাথে সামলেছিলাম এবং এইভাবেই আমি সেই দিনটাকে অতিবাহিত করেছিলাম আমার লক্ষ্যটিকে আমি পূরণ করেছিলাম এইভাবেই আমার দিনটা পেরিয়েছিল